আমাদের এখানে একটা নার্সারি স্কুল আছে সেইখানে প্রতিবছর শীতকালে খেলাধুলো বাচ্চাদের খেলাধুলো করানো হয় বিভিন্ন রকম খেলাধুলো অঙ্ক দৌড় যেমন বিস্কুট দৌড় রান প্রতিযোগিতা বিভিন্ন রকমের খেলা তাছাড়াও বড়োদের জন্য একটি খেলা আছে সাইকেল রেস সেখানে আমরাও খেলা খেলতে যাই সেখানে পুরস্কার আছে বাচ্চাদেরও পুরস্কার আছে যেমন খাতা পেন টাকা ট্রফি এই সব আছে আরো আমাদের জন্যও আছে ট্রফি টাকা আর বিভিন্ন রকমের পুরস্কার সেখান থেকে পুরস্কার পাই আমরা

আমাদের এখানে শীতকালে আমাদের এখানে জাতীয় খেলা কবাডি আমাদের শীতকাল আসলেই আমরা সব সবাই মিলে কবাডি খেলতে যাই এবং বড়ো বড়ো খেলা নাহলেও প্রতিযোগীদের এমনিতা প্রতিযোগিতা না হলেও আমরা এমনি সবাই মিলে ছোটো খাটো মাঠে এখানে সেখানে আমরা কবাডি খেলি তাছাড়া আমাদের ওখানে লুকোচুরি এমনি সবাই লুকাচুরি আরো অনেক কিতকিত আরো অনেক কিছু খেলি এবং বউরা মানে মেয়েরা কবাডাই লুডুও খেলে লুডু বা বউ বসন্তি আরো বিভিন্ন রকমের খেলা খেলে এবং সেই খেলাগুনো করতে ভালো লাগে আমরাও খেলা করি খেলা করতে ভালো লাগে খেলা করলে শরীল মন দুটোই ভালো থাকে এবং খেলা না করলে আমাদের শারীরিকভাবে শক্তি পাই না খেলা করলে আমরা আমাদের গায়ে বল হয় আমার মন ভালো থাকে শরীরটাও ভালো থাকে ওই জন্য সবারকে খেলা করতে হবে